আমি আমার কাছের রেস্তরাঁ স্বাদবাহার থেকে বিরিয়ানি অর্ডার করেছিলাম এবং বিরিয়ানিটা এনে খাওয়ার পরে সেই খাবার আমার খুব ভালো লাগে তাই আমি আবার ওই স্বাদবাহার রেস্তরাঁ থেকে বিরিয়ানি অর্ডার করে আমি সেই খাবার পুনরায় খেতে চাই এবং পুনরায় অর্ডার করতে চাই